আমি গত সাত দিন আগে একটা ক্যামেরা কিনেছিলাম রিলায়েন্স ডিজিটাল থেকে সেডাক ডিজিটাল থেকে একটা ক্যামেরা কেনার পর আমি সেই ক্যামেরা কেনার পর অনেক অসন্তুষ্ট আছি সেই ক্যামেরা কিনে আমার মোটেও ভালো লাগেনি যেটা দেখেছিলাম সেই বক্সের বাইরে যে সমস্ত লেখা আছে যে হাই কোয়ালিটির ফটো পাওয়া যায় আর ভিডিও ভালো হয় সেগুলো একটাও মিলে না তার জন্য আমি কাউকে বলব না যে এবার যদি কেউ ক্যামেরা কেনেন তাহলে অবশ্যই যেন রিলায়েন্স ডিজিটাল থেকে না কেনেন